হ্যাঁ স্যার আমি বলছিলাম যে সামনের সরস্বতী পুজোতে নাচের কী প্রোগ্রাম রেখেছেন আপনারা হ্যাঁ ও আমি ওই জন্যই ফোন করছিলাম যে ওদেরকে মানে আমি কি রবীন্দ্রসঙ্গীতের ওপরে কিছু গানে প্র্যাকটিস করিয়ে রাখবো না আপনারা ওখান থেকে আপনি কিছু শেখাবেন হ্যাঁ আচ্ছা আমি বলছিলাম ওদের ওই অনুষ্ঠানটার আগে যদি আপনি আর একটা ক্লাস দিতেন তাহলে খুব ভালো হতো ওদেরও

কারণ ও হ্যাঁ ওদেরকেও যদি একটা প্র্যাকটিস ক্লাস দেয়া হয় ওদেরও স্যার তখন একটু সুবিধা হবে আর কি আর আমি তো বাড়িতে প্র্যাকটিস করাবো আমি যেগুলো আপনি বললেন যে রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতির ওপরে হ্যাঁ সেরকমই চার পাঁচজনকে একসাথে করিয়ে দিতে পারেন আচ্ছা ঠিক আছে তাহালে আমি কালকে ওকে কখন পাঠাবো আপনার কাছকে আচ্ছা হুম সন্ধ্যা নাগাদ হয়ে যাবে তো তাহলে আর ওটা প্র্যাকটিসটা আচ্ছা ঠিক আছে আমি তাহলে ওকে ছেড়ে দিয়ে চলে আসবো আপনি ওকে প্র্যাকটিস করাবেন আমি আবার আনতে যাবো ওকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে রাখছি